পুরুলিয়া জেলাতে স্কুল কলেজ বিদ্যাপীঠ থাকা সত্ত্বেও পুরুলিয়াতে কিন্তু শিক্ষার হার খুবই কম এবং শিক্ষার হার কম থাকার জন্য এইখানে শিক্ষার কর্মস্থান ও নেতৃত্ব এখানে প্রচুর কম এবং এইখানে ছেলেরা এবং মেয়েরা এতটাই পড়াশুনোর জন্য পিছিয়ে পড়েছে যে তারা ক্লাস টেন এবং টুয়েলভের বেশি তারা পড়তেই পারছে না এবং তারা কর্মস্থানের জন্য এগিয়ে যাচ্ছে এবং দেখা দিচ্ছে যে যে তারা ক্লাস টেন টুয়েলভের পরেই দোকানে বা কোনো বাড়ির কাজে এবং নানান জায়গাতে বাইরে বাইরে জেলাতে এবং রাজ্যেতে কাজ করার জন্য চলে যায় এবং তারফলে পুরুলিয়া জেলা ক্রমাগত পিছিয়ে এবং আরও পিছিয়ে পড়ছে